দৌড়নও অনেকটাই ভালো শরীরের পক্ষে ভালো মন স্বাস্থ্য সব ভালো থাকে দৌড়লে অনেক উপকারিতাও পাওয়া যায় তো শহরে যারা থােন তারা তো আর এত রাস গ্রামের মতন রাস্তাঘাট থাকে না তাই তারা ট্রেন মিলেই দৌড়বে কিন্তু আমার মনে হয় ট্রেডমিলে দৌড়ুন হচ্ছে শহরের গ্রামের রাস্তাঘাটে দৌড়ুনই বেশি সুবিধা কারণ এখানে রাস্তায় দৌড় সকালে রাস মাঠে দৌড়াতে গেলে অনেক প্রাকৃতিক হাওয়াও পাওয়া যাবে যার জন্য মনও ভালো থাকবে এবং শহরে বেসিক্যালি শহরে তো তেমন জায়গা থাকে না যার জন্য ট্রেড মিলে দৌড়ো কিন্তু গ্রামে হলে রাস্তাঘাটে দৌড়ানো যায় যার জন্য সকালে ফ্রেশ হাওয়াটাও পাওয়া যায় শরীরও ভালো থাকে এখন যেমন এই অনেকের শরীর অসুস্থ হয়ে যায় চুল পেকে যায় আরও অনেক নানান অসুবিধাই দেখা যায় কিন্তু এগুলো দৌড়ুনো আসার ফলে অতটা হয় না শরীর ভালো থাকে যার জন্য এত রোগ হয় না এবং আমার মনে হয় ট্রেডমিলে দৌড়নেরোর চেয়ে রাস্তাঘাটে দৌড়নোই ভালো যার ফলে শরীর ভালো থাকবে শহরে যেহেতু রাস্তাঘাট তেমন নেই সময়েরও অভাব আছে যার জন্য ট্রেডমিলে দৌড়োয় কিন্তু গ্রামে তো রাস্তাঘাট মাঠ অনেকই আছে যার জন্য কোনো অসুবিধা হবে না দৌড়োতে পারবে অনেকটা সময়ই